আমি সুব্রত বলছিলাম হ্যাঁ আপনি তো আমাকে কল করতে বলেছিলেন হ্যাঁ ম্যাডা ম কাজ এর থেকে কি ভালো হবে বলুন আপনি তো যেগুলো যেগুলো বলছেন আমি তো সে কাজ সেভাবেই করেছি তো তাও তো ম্যাডাম বলুন যে কোথায় কী আপনি অসুবিধা দেখেছেন কোন কাজটা আপনার পছন্দ হয় নি বলুন আপনি তাহলে সেগুলো ম্যাডাম একদম ওই রকম রিক দেবেন না ম্যাডাম আমি কিন্তু ভালো করেই পরিষ্কার করেছি ম্যাডাম আমি কিন্তু ভালো করে ঝাঁটিয়েওছি মুছেও এসছি ম্যাডাম এরম বলবেন না একদম ম্যাডাম না ম্যাডাম এরকম বলবেন না ম্যাডাম এরম বলবেন না ম্যাডাম না ম্যাডাম আমি আমি কিন্তু আমি কিন্তু ম্যাডাম ভালো করে করেছি না না ম্যাডাম দেখুন ওইরকম না ম্যাডাম আমি কিন্তু খুব ভালো করে করেছি ম্যাডাম হাঁ ম্যাডাম হুম ম্যাডাম কোনোভাবে ভুল হয়ে গেছে ম্যাডাম ওগুলো ম্যাডাম পরে বার থেকে হবে না ম্যাডাম ভালো করে করব ম্যাডাম হ্যাঁ ম্যাডাম এর পরের বার থেকে ম্যাডাম ভালো করে ধুয়ে দেব ম্যাডাম ম্যাডাম আমি ভালো করেই পরেছিলাম তাহলে কোনওভাবে হয়তো জলটল একটু রয়ে গেছে ম্যাডাম আমি কিন্তু ভালো করে কাজ করি আপনার বাড়িতে না ম্যাডাম আমি আরও পনেরোটা বাড়িতে কাজ করি ম্যাডাম আপনাদের বাড়িতে সকালবেলা করি তারপরে ওই ওই লক্ষ্মীরকান্তর বাড়িতে দুপুরবেলা করি হ্যাঁ সব আমি আজ ম্যাডাম আজ পর্যন্ত কেউ আজ পর্যন্ত কিন্তু কেউ এরম বলে নি ম্যাডাম যে আমার কাজ খারাপ সবাই কিন্তু আমাকে ভালো কাজ বলে ম্যাডাম আমার কিন্তু সবাই ভালোবাসে ম্যাডাম আমাকে বকশিশ পর্যন্তও দেয় ম্যাডাম আপনি এই প্রথম বললে আমা কাজ ভালো নয় ম্যাডাম আমি কিন্তু খুব মন দিয়ে কাজ করি ম্যাডাম ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক আছে ম্যাডাম আমি আরও ভালো করে কাজ করব শুধু আমার একটু থালে বেতনটা ম্যাডাম বাড়িয়ে দেবেন আরও ভালো করে কাজ করব ম্যাডাম হুম ঠিক ঠিক আছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ